অবশ্যই আমাদের বাড়িতে দাদুর আমল থেকেই লাইন্স ক্লাবের বহু মানুষের আনাগোনা ছিল এক বিশেষ সরস্বতী পুজোর দিনে আমাদের বাড়িতে একসাথে প্রায় চারশো লোকের নিমন্ত্রণ ছিল সেই পুজোতে পাঁচ রকম ভাজা সবজি চাটনি পায়েস তৈরি করা হয়েছিল তারমধ্যে আমি নিজে হাতে দশ কেজি চাল এবং দশ কেজি ডালের খিচুড়ি ভোগ রান্না করেছিলাম এবং এই পুজোটি হচ্ছে আমাদের বাড়ির বহু পুরোনো পুজো এই এটি আমার দাদু নিজে হাতে শুরু করে গেছিলেন